বলছিলাম যে দাদা আগের দিন আমি যে খাবারটা আপনার কাছে অর্ডার দিয়েছিলাম সেই একই রকম খাবার আমি আজকেও অর্ডার দিতে চাই কারণ খাবারটা আগের দিন খেয়ে অনেকটাই ভালো লেগেছিলো আমার বন্ধু বান্ধবীরাও সবাই বলেছে যে খাবারটা ভালো এবং আপনাদের যে সাপ্লাই দিয়েছিলেন অনেক ভা অনেক ভালোভাবেই সাপ্লাই দিয়েছিলেন খাবারটা খেতে অনেকটা টেস্টি অ্যান্ড হেলদি ছিলো সেই জন্য আমি খাবারটা আজকে আবার ওই একই রেস্তোরাঁ থেকে অর্ডার দিতে চাই খাবারটা খেয়ে অনেকটা ভালো মনে করলাম আর সেই জন্যই একই খাবার আমি আবার আজকেও অর্ডার দিচ্ছি